হ্যাঁ হ্যাঁ হ্যালো দাদা আমি বলছি কি উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় জমি নিয়েছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর তো মানে কি কি সবজি লাগালে ভালো হবে ওখানে হ্যাঁ জমি কিনে নিয়েছি এক বিঘার মতো হ্যাঁ তৈরি হয়ে গেছে জমিটা হ্যাঁ না না দাঁড়ায় না ওখানে

আচ্ছা

হ্যাঁ তো দাদা বলছি জমিতে কি সার লাগালে ভালো হবে ওটা জৈব সার হ্যাঁ আচ্ছা আর চুন মানে গোবর সার আর চুন মিক্স করব আচ্ছা ও ও তো বাজারে বিক্রি হবে তো তো ওদিকে মানে কত করে দাম চলছে ও তাও

ও ও আর কি সার পাওয়া যাবে না ফলের চাষ করব না শুধু সবজির চাষ হ্যাঁ বেগুন ও তাহলে ওখানে বারো মাসই চাষ হয় ও মানে জল ঠিকমতো হবে তবে না হবে তাছাড়া তো জল ছাড়া তো হবে না মুক্তকেশী বেগুন কালো বেগুন ওটা কাঁটা থাকে না ও ও ওটাও মানে সারের মধ্যে ইয়ে দিতে হবে চুন দিতে হবে ওষুধ

গাছ লাগানোর আগে ওটা করতে হবে ও তা তারপর গাছ লাগাতে হবে তো ওটা কমাসের মধ্যে ফলন হবে একুশ দিন ও নব্বুই দিন তিন মাস ও তা থেকে মানে কম সময়ের মধ্যে ওরকম নেই কিছু

তো বিক্রি করার জন্য ওদিকে মানে হাট আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সামনে আছে ওখানে ডেলি হাট হয় প্রত্যেকদিনে ও দুইরকম বিক্রি করা যায় না

ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে